আমি হলাম মেঘনাদ মল্লিক আমি একজন চাষি এবং আমি আজ পনেরো বছর ধরে চাষবাস করছি চাষের সম্বন্ধে আমার কিছু আবহাওয়া এবং কীট পতঙ্গ সম্বন্ধে কিছু বললাম এই আবহাওয়া কীট পতঙ্গ এমন একটি জিনিস যা আলু পোকা মাকড় পোকা মাকড় এবং ধান বিভিন্ন শস্য কীট পতঙ্গ নষ্ট করে দেয় এবং যাতে আমাদের ভালোভাবে নজর দিতে হবে রাসায়নিক সার এবং জৈব সার কাজে লাগিয়ে দেখতে হবে যে কোনটা ভালো কাজ হচ্ছে যদি রাসায়নিক সার ভালো হয় তাহলে রাসায়নিক সার দেবো বা জৈব সার হলে জৈব সার দেবো কারণ সবসময়ই জৈব সারটা দেওয়া দরকার কারণ জৈব সারের মধ্যে বিভিন্ন রকম সামাজিক বিভিন্ন রকম পদার্থ আছে যে পদার্থ ভালো পদার্থ এবং রাসায়নিক হলো বিভিন্ন রকম টেকনোলজি পদ্ধতি বেরিয়ে যাওয়ার জন্য রাসায়নিক পদ্ধতি সৃষ্টি হয়েছে এবং তা তাছাড়াও মানুষদের নজর দিতে হবে যে কীট পতঙ্গ পোকা মাকড় যাতে না লাগে সেরকম ওষুধ প্রয়োগ করতে হবে ওই যে শোষক শোষক পোকা কীট পতঙ্গ এগুলি আলুর ধসা কেটে নষ্ট করে দিচ্ছে ধান নষ্ট করে দিচ্ছে এই বিভিন্ন রকম সবজি নষ্ট করে দিচ্ছে যাতে খেয়াল রাখতে হবে যাতে এগুলি পরবর্তীকালে ভালো সার ব্যবহার করা হয় এবং